পশ্চিমবঙ্গের শিল্পই বলুন আর কারু শিল্পই বলুন এগুলি সব শিল্পই আমাদের খুবই পছন্দের এবং মানুষ তার নিজেদের শিল্প কারুশিল্প এগুলোতেই নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে তাই আমাদের এই শিল্পে প্রাকৃতিক পরিবেশ এবং রাজ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক নিদর্শনগুলি যথেষ্ট ভালোভাবে উদযাপন করে এবং এই উদযাপনের সাথে সাথে যথেষ্ট সন্মানও করে তাই আমার পশ্চিমবঙ্গের শিল্প বলুন কারু শিল্প বলুন সবই আমার মনের কারণ এরা যেমনি ভালোভাবে উদযাপনও করতে পারে এবং যথেষ্ট এটাকে নিজেদের মতো করে সম্মানও করতে পারে